হ্যাঁ অবশ্যই আমি একটি ট্রেনকে বর্ণনা করতে পারি ট্রেন একটি দীর্ঘ যানবহন যা ট্র্যাকের ওপরে চলে এটিতে একাধিক ইঞ্জিন এবং যাত্রীবাহী ওয়ার্ড থাকে যাত্রীবাহী ওয়ার্ডগুলিতে বিভিন্ন ধরনের আসন থাকে যেমন নরমাল আসন স্লিপার আসন এবং এসি কেবিন কিছু ট্রেনে বিশেষ সুবিধাও থাকে যেমন রেস্তোরাঁ বার এবং লাইব্রেরি ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনটি ট্রেনটিকে টেনে নিয়ে যায় বিভিন্ন ধরনের ট্রেন ইঞ্জিন রয়েছে ডিজেল চেন ট্রেন ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিন স্টিম ইঞ্জিন ইত্যাদি চাকা ট্রেনের চাকাগুলি ট্র্যাকের ওপর ঘোরে এবং ট্রেনটিকে এগিয়ে নিয়ে যায় ট্রেনের চাকাগুলি ইস্পাতের তৈরি এবং খুবই শক্ত ট্র্যাক ট্র্যাক হলো লোহার রেল যা ট্রেনে চলে ট্র্যাকগুলি সমান্তরালভাবে স্থাপন করা হয় এবং ট্রেনটিকে সঠিক দিকে চলতে সাহায্য করে শব্দ ট্রেনগুলি বিভিন্ন ধরনের শব্দ করে ট্রেন চলার সময় ইঞ্জিন গর্জন করে চাকাগুলি ট্র্যাকের ওপর ঘোরে এবং হুইসেল বাজে আমার ট্রেন ভ্রমণ আমি ট্রেনে করে একবার দার্জিলিং গিয়েছিলাম ট্রেন ভ্রমণের সময় আমার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে ট্রেন ভ্রমণ করার সমায় আমি বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চোরাবালি বইটি পড়তে পড়তে আমি গিয়েছিলাম কিছুক্ষণ বই পড়ার পর আমি ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে করতে গান শুনতে শুরু করি এবং আমার সহযাত্রীদের সাথে কথা বলতে শুরু করি ট্রেন ভ্রমণ দীর্ঘ হলেও এটি আমার কাছে একটি আরামদায়ক অভিজ্ঞতা হয়ে উঠেছিলো এইভাবে আমি ট্রেনে ঘুরেছি